আমি ভ্রমণের সময় বাস টোটো অটো মারুতি বা বোলারো ব্যবহার করে থাকি আমি একবার দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম আমরা দশজন ছিলাম শিলিগুড়িতে বাস রেখে একটা বোলেরো ভাড়া করি এবং বোলেরো করে দার্জিলিং ঘুরতে যাই যাওয়ার পথে রাস্তাতে আমরা দাঁড়াই এবং কিছু টিফিন করি তারপর গোটা দার্জিলিংটা ঘুরে দেখে আমরা খুব আনন্দ উপভোগ করি এবং খুব আনন্দ পাই এটাই স্মরণীয় থাকবে